কল অফ ডিউটি সিঙ্গেল প্লেয়ার এবং মাল্টি প্লেয়ার দুটোই খুবই জনপ্রিয় এবং ভালো খেলার মধ্যে পড়ে অন্তত আমার কাছে তো তাই মনে হয় দুটোই খুবই ভালো গ্রাফিক্স দিয়ে আসে এবং খুবই ভালো ভালো প্লেয়ার এডিট এবং কাস্টমাইজেশানের অপশান সব সময়ই গেমগুলোতে দিয়ে থাকে ভালো বানানোর জন্যে যদি বলা যায় তাহলে কল অফ ডিউটি মাল্টি প্লেয়ার গেমটাকে আর একটু সহজভাবে সার্ভারগুলোকে নিজেরা পরিচালনা করলে ভালো হয় এতে কী হবে এতে যেই হ্যাকারগুলো ঢোকে গেমেতে সেই হ্যাকারগুলো অনেকটাই কমবে এবং অনেক সাহায্য হবে যারা নরমাল ভালো মতোন গেম প্লে করতে চায় এই খেলাগুলোকে আরও ভালো মতোন বানাতে গেলে এদের সিকিউরিটি বাইপাস করাটাকে কমাতে হবে সিকুরিটি বাইপাস কমিয়ে দিলেই আর সিকিওর বেশি করে দিলে সম্প্রদায় অনেকটাই খেলাগুলো উচ্চ মানের হয়ে যাবে এতে সার্ভার ল্যাগ গেম ল্যাগ এবং সব কিছুতেই অনেক মা ছেলে মেয়েরা আরাম পাবে গেম খেলার সময়